নতুন পদ্ধতিতে ফোটা ফটো তোলাটা এখন অনেক সোজা হয়ে গেছে আগেকার দিনে অনেক বড়ো বড়ো ক্যামেরার প্রয়োজন হতো অনেক লেন্স ব্যবহার হতো কিন্তু এখন যেহোতু ক্যামেরার লেন্সটা অনেকটা খুব সুন্দর এখন নতুন মডিফাই হয়ে গেছে ওই জন্য এখন ছবি তোলাটা খুবই সোজা হয়ে গেছে আগে ফটো তুললে স্টোর করতে অনেক বড়ো জায়গা লাগতো স্টোর করতে চিপ লাগবে এখন ছোটো জায়গার মধ্যে অনেক ছবি আমরা স্টোর করতে পারি ওই জন্য নতুনভাবে ফটো তোলা এখন খুবই ভালো হয়ে গেছে আগের থেকে এখন ফটো তোলাটা খুবই সহজসাধ্য কাজ হয়ে গেছে